বর্ধমান অনেক তীর্থস্থানীয় জায়গা আছে এখানে দেবী মায়ের সতীপীটের অনেক খেও খেও গ্রামে মায়ের মন্দিরে মা সতী সতী মায়ের বৃদ্ধা আঙুল পড়েছিলেন ডান পায়ের তো সে কারণে অনেক লোক আসেন তাদের দর্শন করেন বছরে একবার মাকে জল থেকে তোলা হয় পুজো করা হয় আবার মা সারা বছর মা দুর্গারূপে পূজিত হয়ে থাকেন উনি ছাড়া মা সারা বছর জলের তলাতে মন্দিরের গর্ভগৃহে থাকেন বছরে একবার ওনাকে তুলে পুজো করে আবার পুনরায় আবার জলের নিচেই রেখে দেওয়া হয় খুবই প্রসিদ্ধ খুবই স্থানীয় তাছাড়া পূর্ব বর্ধমানেতে মা সর্বমঙ্গলার মন্দির আছে একশো আট মন্দির আছে বর্ধমান রাজার তৈরি করা সেগুলো খুবই প্রসিদ্ধ সেগুলোর জন্যে দূর দূরান্ত থেকে লোকেরা আসে ইতিহাসের পাতায় সেগুলো ঐতিহাসিক হয়ে আছে বা যে সেই সব এগুলো থাকার কারণে বর্ধম পূর্ব বর্ধমানের সাংস্কৃতিক ঐতিহ্য অনেক গুণে বেড়ে গেছে